আমার জানা পাঁচটি সংখ্যা হলো কুড়ি হাজার পাঁচশো তিন তিরিশ হাজার ছশো দুই চল্লিশ হাজার পাঁচশো আট পঞ্চাশ হাজার সাতশো পাঁচ ষাট হাজার ছশো বাষট্টি